বছরের পর বছর ধরে সাঁতারের প্রতি যে দৃষ্টিভঙ্গী আমার যেভাবে পরিবর্তিত হয়েছে সেগুলি হল যখন আমি নবম শ্রেণিতে পড়তাম মায়ের সঙ্গে আমি আমাদের পাড়ারই একটি পুকুরে স্নান করতে যেতাম আমি দেখতাম আমার বয়সি অনেক ছেলেমেয়েই জলে সাঁতার কাটছে আমিও চাইতাম সাঁতার কাটতে কিন্তু আমার মা আমাকে কখনো বেশি দূরে জলের মধ্যে যেতে দিত না সেই জন্য একদিন আমি মাকে ছাড়া আমার বান্ধবীদের সঙ্গে পুকুরে গিয়েছিলাম সাঁতার কাটতে আমার প্রথম জলে সাঁতার কাটা শেখা আমার বান্ধবীদেরই কাছ থেকে এই সাঁতার কাটার অনেক অভিজ্ঞতা আমার আছে যখন আমি প্রথম দিন জলে সাঁতার কাটতি সেই দিন আমি অনেক জল খেয়ে ফেলেছিলাম এবং ডুবেও যাচ্ছিলাম কিন্তু আমি হার মানিনি আমি রোজ পুকুরে যেতাম এবং সাঁতার কাটা অভ্যাস করতাম এইভাবে আস্তে আস্তে আমি সাঁতার কাটায় পটু হয়ে যাই তখন আমি ভাবলাম যে আমি সাঁতার কাটার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি আমি যখন প্রথম প্রতিযোগিতায় নামি তখন আমি সবার শেষ হয়েছিলাম কিন্তু দ্বিতীয়বার যখন আমি প্রতিযোগিতায় নামি তখন আমি প্রথম পুরস্কার পেয়েছিলাম এইভাবে নানা প্রতিযোগিতার মাধ্যমে আমি প্রথমে আমার জেলার প্রথম পুরস্কার পাই তারপর রাজ্যের প্রতিযোগিতায় আমি প্রথম হই এখন আমি আমার দেশের প্রতিযোগিতার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এটাই আমার বছরের পর বছর ধরে সাঁতারের প্রতি অভিজ্ঞতা